শিল্পীরা চায় প্রথমে তাদের মঞ্চটাকে যেন সুন্দর করে সাজানো গোছানো হয় এছাড়াও আলো এবং মাইকের ভালো বন্দোবস্ত যেন সেখানে থাকে শিল্পীরা এটা ভীষণভাবে চান যে দর্শকের কানে মাইকের শব্দটা যেন সুমধুর শোনায় শুধু তাই নয় মঞ্চে গান বাজনার সময় যে যন্ত্রাংশগুলি ব্যবহার করা হয় সেগুলোর শব্দ যেন সঠিক এবং মিষ্টি সুরেলায় দর্শকের কাছে পৌঁছায় এছাড়া যে মোটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তার ব্যবস্থাপনা যেন সঠিক থাকে